হ্যাঁ আমি মাঝ বয়েসের তরুণ বলছি মাঝামাঝি বসবাস করি কারণ দুটোই জানি যে তারা দুটো জগতে আলাদা বয়স্ক যারা আছে তারা দাদু দিদারা আলাদা জগতে বসবাস করেছে তারা ফোন টিভি এসবের দিক থেকে তারা কিছুই জানে না নতুন কিছু শিখেছে আর এই এখন প্রজন্ম যারা নতুন প্রজন্ম তারা হচ্ছে ফোন ছোটো থেকেই ফোন দেখছে টিভি দেখছে সবকিছু জানছে বাইরের জগৎ জানতে পাচ্ছে একটু অ্যাডভান্স এগুলো পার্থক্য মনে করি আমি আর নিজেরও কিছু অভিজ্ঞতা আছে আছে যেগুলো দেখছি ছোটো বাচ্চারা এখন থেকে ফোনে করছে যেটা হয়তো আমাদের দাদু দিদারা কিছুই পেতো না বা কিছু দেখতে পেতো না বা কিছু করতে পারতো না এগুলোই অভিজ্ঞতা আছে আর কিছু বেশী কিছু নেই